পশ্চিমবঙ্গে পরিদর্শন করার সময় পর্যটকরা এখানে অনেক কিছুই কিনতে পারেন যেগুলো জনপ্রিয় হসশিল্প আমাদের এখানে শান্তিনিকেতনে বিভিন্ন ধরনের হাতের কারুকার্য করা মাটির জিনিসপত্র যেমন বিভিন্ন রকমের পাত্র ফুলদানি এছাড়াও হাতের দই বানানো গলার হার কানের বিভিন্ন ধরনের শান্তিপুরি শাড়ি সব রকম জিনিসপত্র পাওয়াছে সেটা বাঁকুড়ার বাঁকুড়ার মাটির কিষ্নগরের মাটির জিনিসপত্র খুবই খুবই জনপ্রিয় এছাড়া এখানে আমাদের আছে পদ্দার ইলিশ গঙ্গার ইলিশ আছে এছাড়া বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায় এখানে পরজটক করা এসে পরিদর্শন স স সহ কিনতেও পারেন